বর্তমান সময়ে বাংলা ভাষার চল অনেকটাই কমে গেছে আগেকার মতো মানুষ এখন বাংলা ভাষার অতোটা ব্যবহার করে না এজন্য বাংলা ভাষার চল কমে যাচ্ছে মানুষ এখন ইংলিশে কথা বলতে চায় কথা বলতে চায় এজন্য স্কুলে বাচ্চাদেরকে এখন বাংলা মিডিয়ামে নয় ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে সেই জন্য বাংলার প্রভাব অনেকটাই কমে আসছে এই জন্য সবারই মুখে প্রায় সবারই মুখে ইংলিশ কথাবার্তা শোনা যাচ্ছে বাংলা ভাষার চল কমে যাচ্ছে ইংলিশ ভাষার দ্বারা প্রভাবিত বেশি হচ্ছে মুখে মুখে বাংলা ভাষা তেমন একটা শোনা যায় না অনেক স্কুল এরকম ইংলিশ মিডিয়াম করছে এখন বাংলা মিডিয়াম তেমন ভাবে চলে না বাইরে গেলে এখন ইংলিশটাকে প্রায়োরিটি দিচ্ছে এই জন্য বাংলা ভাষার প্রতি মানুষের একটা টান কমে আসছে অন্য ভাষার প্রতি তাদের টান বেশি হচ্ছে আর এইসবের পাশাপাশি অন্যান্য ভাষার দ্বারা মানুষ প্রভাবিত হচ্ছে এবং বাংলা ভাষার চল ধীরে ধীরে কমে আসছে